স্মার্টফোন আমাদের জীবনে অনেক উন্নতি করেছে কারণ আমরা সারা দেশের সঙ্গে জড়িত হতে পেরে পেরেছি আর মূলত মেন কথা হচ্ছে আমরা জীবনে ভাবিনি যে আমরা এই মানে এখান থেকে ওখানে ফোনে কথা বলতে পারবো প্লাস তোমার হচ্ছে মানে দিল্লি দিল্লি থেকেও বসে আছে আর আমরা এই তোমার হচ্ছে কোচবিহার বসে আমরা দেখে নিচ্ছি যে সে কী করছে বা ভিডিও কল কলেও তার প্রত্যেকটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি তার ভয়েস সব কিছু দেখতেও পাচ্ছি প্লাস শুনতেও পাচ্ছি এটা আমরা কোনো দিন ভাবিনি